হ্যাঁ আমি বলছি এটা কি অটোরিক্সার কাউন্টার থেকে বলছেন হ্যাঁ বলছি কালকে আমি বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাব আর কি তো আপনার আপনি কি একটু আমাকে সময় করে আসতে পারবেন আনতে আমার হচ্ছে বিষ্ণুপুরে এটা প্রপার মানে এক নম্বর বিষ্ণুপুর যেতে যে ইয়েটা পড়ে না কী বলে হচ্ছে জয়পুর জঙ্গল ওখানে কাছাকাছি একটা হোটেল আছে ওই বনলতা হোটেল ওখানে থাকব আর কি হ্যাঁ ওখানে আমি ওখানেই থাকব আর কি আর আপনাকে ওই দিনটা থাকতে হবে কারণ পরের দিন সকালে ব্যাক আসব তো আপনি যদি সকালের পরের দিন আমাকে নিয়ে একবারে আসেন

হ্যাঁ ওখানে থাকব আর রেটটা কত একটু বলুন আপনি কি ঘণ্টা হিসেবে যাবেন নাকি প্রপারলি একবারে চুক্তি করে নেবেন হ্যাঁ যে আপনি কি ঘণ্টা হিসাবে টাকাটা নেবেন ঘণ্টা হিসাবে যেমন এক ঘণ্টা দু ঘণ্টা লাগে সেরকম হিসাবে নেবেন নাকি পুরো একবারে চুক্তি করে নিচ্ছেন যে এত টাকার মধ্যে ঘণ্টায় করব আচ্ছা ঘণ্টায় করলে তো ধরুন না মিনিমাম যেতে ওখানে যেতে মিনিমাম তো সাত ঘণ্টা আট ঘণ্টা মিনিমাম লাগবে আচ্ছা টাকাটা কি আপনাকে ক্যাশ ক্যাশ দিতে হবে নাকি ফোনপেতে পাঠিয়ে দিলেও হবে আচ্ছা আর আমার কিন্তু ম্যাম আমার দুটো ব্যাগ আর এসব সমস্ত কিছু আছে দুটো ট্রলি ব্যাগ একটা এমনি হ্যান্ড ব্যাগ ও সমস্ত কিছু আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে আমি লোকেশনটা শেয়ার করে দিচ্ছি হ্যাঁ তাহলে আপনি চলে আসবেন আচ্ছা ঠিক আছে ম্যাম রাখছি